পুরুলিয়া জেলায় প্রধান খনিজ হল কয়লা এবং গ্রানাইট পুরুলিয়া জেলায় নানান রকম খনিজও পাওয়া যায় কিন্তু এখানকার মানুষরা ক্রমশ দূষণ করেই চলেছে সেই কারণে আমাদের প্রাকৃতিক খনিজের পরিমাণও কমছে এই বিষয়ে আমাদেরকে ভাবা উচিত বর্তমানে পুরুলিয়ার বাসিন্দারা জলের অপচয় খুবই করে তাই বর্তমানে জলের জন্য হাহাকার চারিদিকে প্রায় এই কারণে আমরা যদি আমরা তাড়াতাড়ি সতর্ক না হয় তাহলে আমরা খুব সংকটে পড়ব জল দূষণ মাটি দূষণ লেগেই আছে এখানে এখানে জলের সমস্যাও প্রচুর খনিজের পরিমাণও ধীরে ধীরে কমে আসছে এখানকার স্বাস্থ্যব্যবস্থা সেরকম ঠিক নেই সে রকম ভালোও বলা যায় না পুরসভার দ্বায়িত্ব চারদিক পরিষ্কার পরিছন্ন রাখা কিন্তু আমরা সে রকম পরিষ্কার পরিছন্ন লক্ষ্য করতে পারি না আশা করি পুরসভাও ধীরে ধীরে নিজের কাজ কর্ম বাড়াবে